যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে ইংলিশ এবং হিন্দি ভাষা সেক্ষেত্রেও বাংলা ভাষা একটা চ্যালেঞ্জের মুখোমুখি সম্মুখীন হতে হয় আর এছাড়াও আরও অনেক কিছু রয়েছে যেগুলোর চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় সেগুলো সম্পর্কে আর বলছি না